হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ এখানে জন্মদিন বিবাহ অন্নপ্রাশন বা এছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিবাহবার্ষিকী প্রভৃতি অনুষ্ঠানের বিভিন্ন সরঞ্জাম গিফট আইটেম এসব পাওয়া যায়

হ্যাঁ বলুন কী ধরনের গিফট কিনতে চান আচ্ছা এক থেকে দেড় হাজারের মধ্যে আপনি বিভিন্ন ধরনের রিস্টওয়াচ পাবেন ঘড়ি পাবেন ফটো ফ্রেম পাবেন এছাড়াও বিভিন্ন রকমের কাঠের ডিজাইনের জিনিসপত্র পাবেন এছাড়াও টেডি বিয়ার পাবেন আর তাছাড়াও আরও অন্যান্য গিফট আইটেম পাবেন সব তো আর বলা সম্ভব নয় হ্যাঁ ওগুলোও পাবেন জুয়েলারি আপনি অবশ্যই পাবেন ওগুলো হচ্ছে আপনার বাজেট কিছুটা সস্তা হবে ওগুলো সাতশো আটশো থেকে কে আপনি পেয়ে যাবেন শুরু আছে হ্যাঁ অবশ্যই বারো তেরোশো টাকা অবশ্যই এটা আছে আপনি অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা আপনি ওই হ্যাঁ ওই যেগুলো লাগে ওই আপনার হ্যাঁ আপনি অবশ্যই পাবেন জন্মদিন পালনের জন্য আপনার কী এখানে কেক পাবেন বিভিন্ন ধরনের কেকস রয়েছে চকলেট স্ট্রবেরি ব্যানানা ইত্যাদি ফ্লেভার রয়েছে আরও অন্যান্য আইটেম রয়েছে এছাড়াও রয়েছে আপনার ম্যাজিক ক্যান্ডেল আচ্ছা তার পরে টকিং বার্ড তারপর আরও আপনার যত ধরনের গিফট আইটেম রয়েছে স্প্রে ফোম ব্লাস্টার তারপর আপনার টুপি সমস্ত জিনিস আপনি এখানে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আচ্ছা আপনি আসুন ওখানেই দেখা হবে সব জিনিস তো বলা সম্ভব নয় এসে কথা বলবেন আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে